আমার জায়গার কাছাকাছি যে পর্যটন আকর্ষণ দেখার জন্য রয়েছে এখানে পর্যটকরা আসলে এ প্রায় যে খাবার খরচ সারা দিন খাবার খরচ পাঁচশো টাকা ভ্রমণ খরচ গাড়ি ভাড়া সব কিছু করে হাজার টাকা থাকার খরচ পাঁচশো টাকা বিনোদনমূলক কার্যকলা খরচ সেখানেও দুশো টাকা এই দুশো পাঁশ হাজার প্রায় আড়াই হাজার টাকার মতোন লাগে এখানে এর যে পর্যটকরা আসে তদের সব কিছু দেখা খাওয়া এবং ঘুরা খরচা থাকা খরচা সব কিছু প্রায় আড়াই হাজার টাকার মতোন লাগে এখানে থাকতে গেলে এখানে ঘুরে দেখতে গেলে এ আড়াই হাজার টাকার মধ্যে কিন্তু হয়ে যাবে এখানে বিভিন্ন জায়গা থেকে এই জলপাইগুড়ি জেলায় আয় এই যে সা পর্যটকগুলি পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেইগুলো কিন্তু দেখার জন্য বাইরে থেকে অনেক লোক আসে দেখতে এবং এখানে যে স্থানগুলি রয়েছে সেগুলি খুব সুন্দর এবং মানুষের মনকেও আকর্ষিত করে এ তাই এখানে অনেক বাইরে থেকে পর্যটক আসেন